হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ কী করতে পারি ওই কার্বলিক অ্যাসিড ওটা বাড়ির চারপাশে ব্যবহার করুন ওটা করুন আর সাপ থেকে একটু সতর্ক থাকবেন সাপে কামড়ালে সেই যে জায়গাটাতে কামড়াবে সে জায়গাটাতে ভালো করে বাঁধন দেবেন আর কোন সাপ কামড়িয়েছে সেটা একটু খেয়াল রাখবেন আর সাথে সাথে হসপিটাল নিয়ে চলে আসবেন বাইরে বার হবার আগে লাইট টাইট ব্যবহার করবেন আর এমন কোথাও যাবেন না যেখানে সাপের উপদ্রব থাকতে পারে তেমন কোথাও যাবেন না মশারি টাঙিয়ে ঘুমোবেন তাহলে একটু ঝাড় ফুঁক বা অন্য কোনো গ্রামীণ ব্যবস্থা ওসবই করবেন আপনি তো ভালো টেনিং নিয়েছেন অনেক কিছুই তো জানেন দেখছি তাহলে যেটা জানেন সেটাই করেন আচ্চা ঠিক আছে রাখছি হ্যাঁ